যে কোনো ব্যবসারই দু ধরণের বাজার থাকে খুচরো ও পাইকারি দু ধরণের ব্যবসা হয়ে থাকে খুচরো ব্যবসা যেটা সকলের জন্য বা সব মানুষের জন্য হয়ে থাকে পাইকারি বাজার বলতে বিশেষ কোনো ব্যবসায়ী শ্রেণির জন্য সে যেই বাজার তা বলা হয়ে থাকে বা যেটায় একত্রিতভাবে একসাথে অনেক জোগাড় করে রাখা হয় তাকে পাইকারি বাজার বলে সাম্প্রতিকতম বছরগুলিতে মুদির দোকান সবজির দাম বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে এবং তা বর্তমান বাজারের সাথে মূল্যবৃদ্ধি ঘটেছে অনলাইন শপিংয়ে এই বাজার অনেকটাই দুর্বল করে তুলেছে কারণ অনলাইন শপিংয়ের মাধ্যমে মানুষ সরাসরি একদম বাজারের জিনিস বাড়িতে পেয়ে যাচ্ছে ফলে সাধারণ বাজারমুখী আর হচ্ছে না মানুষ এবং এটার একটা ভালো দিক যেমন রয়েছে খারাপ দিকও রয়েছে মানুষ সাধারণ মানুষের জীবন জীবিকার ক্ষেত্রে তাছাড়া বিভিন্ন দ্রব্যের বিভিন্ন গুণাগুণ বিচার করার সুযোগ পাচ্ছেন না মানুষ এর সাহায্যে ফলে এর এক যেমন ভালো দিক কিছু রয়েছে তেমন এর কিছু খারাপ দিকও মানুষের কাছে ফুটে উঠছে তবুও এর খারাপ দিকগুলি একটু পর্যবেক্ষণে রাখলে এর ভালো দিকগুলি ব্যবহার করলে মানুষ অনেক উপকার পেতে পারে বা অনেক লাভবান হতে পারে বলে আমার মনে হয়